আমাদের রাজ্যে বেশিরভাগ মানুষ চাষবাস করেন সরকারের থেকে যে লোন দেওয়া হয় বা যে কৃষি লোন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় তা কম সুদে চাষিরা নিয়ে চাষবাস করেন তে মানুষের যা লাভ হয় তা দিয়ে ঋণ শোধ করে নিজেদের জীবিকা পালন করেন তারপরে প্রাইভেট বা যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে তারা চাষ বাস করেন এতে মানুষের চাষিরা অনেকে উপকৃতও হয় এরকম করে এদের সংসার চলে তারপর এখনকার দিনে মানুষের চাষবাস কমে যাচ্ছে কারণ বৃষ্টির সমস্যা পুকুরে জল কমে যাচ্ছে নদীতে জল কমে যাচ্ছে এতে চাষিদের চাষবাস করতে খুবই কষ্ট হচ্ছে এতে করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আমাদের আমাদের তো চাষবাসের উপর নির্ভরশীল চাষিরা চাষবাস না করলে আমাদের মতো সাধারণ মানুষ কোনো জিনিস কিনে খেতে পারবে না এতে মানুষের খুব কষ্ট হবে তাই সরকারের কাছে জলের জন্য